হ্যালো ক্যাব ড্রাইভার বলছেন হ্যাঁ আমার বাবা মা একটু কোচবিহারে থাকে আমি থাকি ক্যানিং বাবা মাকে আমার কাছে আনতে চাই অনেক দিন ওদের সাথে দেখা হয় নি তো আপনি কি পারবেন সার্ভিসটা দিতে আমি তাহলে আমার বাবা মার কাছে ফোন করি করে ওদের নাম্বারটা আপনাকে দিয়ে দিই আর আপনার নাম্বারটা ওদের কাছে দিয়ে দিই দিয়ে আপনারা যোগাযোগ করে নেবেন টাকা পয়সার কথাও বলে নেবেন আপনার যদি পোষায় তাহলে আপনি আসবেন